গুণ মানুষ মাত্রই দোষগুণে ভরা তো গুণ তো কিছু আছেই লেখাপড়া করেছি সেই লেখাপড়া করতে ভালোবাসি পড়াশুনা একটা আমার খুব কাছের জায়গা সেটা তারসঙ্গে আমি আবৃত্তি করি রান্না করি গাছ বাগান করি সমস্ত কিছুই করি এবং সেগুলোর উন্নতি ভালোবেসে করি সেগুলোকে ভালোবাসি আমি সেগুলোকে এবং সেগুলো উন্নতি করার জন্য যেকোনো কিছুতে উন্নতি করার জন্য চর্চাই শেষ কথা চর্চা ছাড়া কোনো কিছু উন্নতি হয়না তাই চর্চা চালিয়ে যেতে হবে চর্চা করে যাবো তাহলেই আমি এই বিষয়গুলোতে আরও উন্নতি করতে পারবো